হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি ইউকো ব্যাঙ্ক থেকে বলছি বলুন কী সাহায্য করতে পারি আমাদের এখানে আমাদের এখানে নানা ধরনের জন্য ঋণ দেওয়া হয় সেটি হল ধরুন স্টুডেন্টদের জন্য এডুকেশান লোন এবং কৃষকদের জন্য তারা চাষ করার জন্য ঋণ নেয় এবং আরও নানা ধরনের ঋণের প্রয়োজন আছে কিন্তু আপনার কোন ঋণটার প্রয়োজন আপনি সেটা বলুন আচ্ছা আপনার ঠিক কতটা জমি আছে চাষ করার জন্য আচ্ছা দুবিঘা জমি আছে তো তো আপনার ঠিক কতটা কতটা পরিমাণ লোন নিতে চান আপনি হ্যাঁ অফার হ্যাঁ এখানে অফার আছে তো আপনার বাজেট অনুযায়ী অফারটা কাজ করবে মানে আপনার যতটা পরিমাণ টাকা নেবেন তার উপরে কাজ করবে পঞ্চাশ হাজার টাকা তো আচ্ছা দাঁড়ান পঞ্চাশ হাজার টাকা দুবিঘার জন্য আপনি এটা হিসাবটা করে তারপর আপনাকে বলছি যে কত কী অফার পড়বে হ্যাঁ তো হচ্ছে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা লোন নেন তো আপনি কত কত দিনের জন্য লোনটা নেবেন দিয়ে কত দিনের পর শোধ করবেন আচ্ছা আপনি যদি তিন মাস পরে শোধ করেন তো হচ্ছে তো আপনাকে দিতে হবে দাঁড়ান হিসেব করে বলছি হ্যাঁ আপনি যদি তিন মাস পর থেকে লোন দেওয়া শুরু করেন মানে আমাদের তো এখানে সিস্টেমটা হচ্ছে ই এম আই পদ্ধতিতে লোনটা শোধ করতে হবে তো তাই তো তো সেটার জন্য সেটার জন্য আপনাকে প্রতি মাসে কত তিন হাজার টাকা করে দিতে হবে তিন হাজার টাকা হ্যাঁ তিন মাস পর থেকে তিন হাজার টাকা করে লাগবে প্রতি মাসে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি কিন্তু আপনি যদি এক বছরের মধ্যে পুরো লোনটা শোধ করে দিতে পারেন তো আপনার কাছ থেকে কোনো সুদ নেওয়া হবে না এই এই হ্যাঁ হ্যাঁ এই অফারটি রয়েছে আপনার জন্য আপনি কি এই আচ্ছা আচ্ছা ধন্যবাদ কল করার জন্য হুম আর আর কোনো বিষয়ে জানার জন্য আমাদের ওয়েবসাইটে চেক করতে পারেন ইউকো ব্যাঙ্ক ডব্লিউ ডব্লিউ ডট ডট কম